গ্যাস আমার ভীষণ একটা পছন্দের জিনিস গ্যাসে এমনি চট করে রান্নাবান্না হয়ে যায় গ্যাসে রান্না করলে ঘর নোংরা হয় না